খেলাধূলা হলো মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ তো বয়সের সঙ্গে সঙ্গে আমাদের খেলার ধরনও পরিবর্তন ঘটে ছোটবেলা থেকে আমরা যেমন খেলাধুলোগুলো আমরা অংশগ্রহণ করি তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলার ধরনও পরিবর্তন ঘটে যায় যদি বয়স্ক মানুষের কথা বলি তো তারা তো আর এই ছোটদের মতো বা কিশোরদের মতো অতটা দৌড়ঝাঁপ করতে পারে না তাই তারা ভলিবল ক্রিকেট ফুটবল এগুলো খেলতে পারেন না কিন্তু তারা যে খেলাগুলো করেন তারা সেই খেলার মধ্যেও সমান ধরনের আনন্দ খুঁজে পান তারা কী খেলেন আমরা দেখেছি আমাদের বাড়িতে বা পাড়ার মোড়ে যেখানে চায়ের ঠেক সেখানে বসে বসে লুডো খেলা চলছে বয়স্করা খেলা করছে ক্যারাম খেলা চলছে বয়স্করা খেলছে তাস খেলা হচ্ছে বিশেষ করে গ্রামের দিকে বসে বয়স্ক মানুষরা বেশি তাস খেলা করে বা আবার অনেকে দাবাও খেলে খেলে থাকেন তো এই সমস্ত খেলার মাধ্যমে তারা যেমন তাদের সময়কে কাটান সেই সঙ্গে তাদের একটা মানসিক শান্তিও আসে এবং তারা এই বয়সকালীন যে বিভিন্ন রোগ সেই সমস্যার হাত থেকেও বেঁচে যান মানে তারা মানসিক দিক থেকে সেই রোগগুলো বা বিভিন্ন চিন্তা মানসিক টেনশন সেগুলো ভুলে যেতে পারেন এবং নতুন করে আনন্দের সঙ্গে হেসে খেলে জীবনযাপন করতে পারেন